কিছু দিন আগের কথা বলি যখন হটাৎ করেই আমার মায়ের ভীষণ শরীর খারাপ হয়েছিলো আমার সেই সূত্রে মাকে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাই হসপিটালে নিয়ে যাওয়ার পর ডাক্তার বাবুরা চিকিৎসা করার পর বলেন রুগীকে আইসিইউতে দিতে হবে আমি ভাবলাম ডাক্তারের সঙ্গে পরামর্শ করে রুগীকে আইসিইউতে দেওয়া হলো কিন্তু ভীষণ কষ্ট রুগী দেখে আমার ভয়ে ছাতি আড়ষ্ট হয়ে যাচ্ছিলো ডাক্তারবাবু আমাদেরকে একটি বন্ড পেপার দিলেন বললেন ওনাকে অপারশান করতে হবে আর ওই বন্ড পেপারে সই করে দিতে হবে আমরা না সই করা পর্যন্ত আমরা কোনো রকম অপারশান করবো না এরপর আমাদের সেই সময়ে খুব মানে সিদ্ধান্ত নিতে খুব অসুবিধা হয়েছিলো কি করবো কি করবো না ভেবে পাচ্ছিলাম না তার পর ভাবলাম রুগীটাকে তো বাঁচাতে হবে যা হয় হবে কপালের দোহাই আর ভগবানকে ডেকে ওই বন্ড পেপারে সই করলাম সেই মুহূত্তটা সেই সিদ্ধান্ত নেওয়ার সময়টা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ ছিলো কেনো না ওই সময় কী করবো কী করবো না খুঁজে পাচ্ছিলাম না তারপরে আমি পরামর্শ নিই আমার ভাই আর আমার বাবা পাশে ছিলেন ওনারা আমাকে পরামর্শ দেন এবং সান্ত্বনা দিয়ে বোঝান যে কিছু করার নেই ভগবানকে ডেকে এই কাজটা করতেই হবে তা নাহলে মায়ের আরো বড়ো ক্ষতি হয়ে যাবে সেই কারণে সেই সময় ওনারা সান্ত্বনা দিয়ে আমাকে সেই সিদ্ধান্তটা নিতে সাহায্য করে এখন আমার মা খুব ভালো আছেন আর ভগবানের ইচ্ছেয় ভালোই থাকুন আমার সেই দিনটার কথাই আগে মনে পড়ে